হ্যালো কি রে কেমন আছিস এই ভাই চলে যাচ্ছে তারপর বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ সবাই মোটামুটি ভালোই আছে তারপর তুই কেমন আছিস ঘুরে আসবি কোথা দিয়ে বকখালি যাবি চ তাহলে রৌনক বিশ্ব ওদেরকে বলে দেখি কী বলে ওরা বেশি দূর তো না আর বেশি টাকাও খরচা হবে না হুম এক এক দিনের মধ্যেই ঘুরে চলে আসতে পারবো সামনের রবিবার সামনের রবিবার যাবি হুম ওখানে কোনো হোটেল টোটেল বা কিছু চিনিস

তাহলে

চ বাইকে করে যাই সব বন্ধুরা মিলে বাইক জোগাড় করি আমার একটা বাইক আছে রৌনকের বাইক আছে আর একটা বাইক হলেই হয়ে যাবে হুম দু তিনশো টাকার পেট্রোল ভরলেই হয়ে যাবে বেশি খরচাও নেই হুম ঠিক আছে তাহলে রবিবার জানাস

হুম হুম রাখ